এখানকার কৃষকেরা কোনো হেল্প পায় না তেমনভাবে এখানে যেসব মানুষদের জমি আছে তারা অত্যন্ত বড়লোক এবার তাদের কাছ থেকে জমি নিতে গেলে তাদের টাকা দিতে হয় এবারে কোনো গরিব কৃষক হয়তো তার কাছে গিয়ে টাকা দিয়ে জমিটা নিলো কিন্তু এখানে এতো ঝড়ের প্রাদুর্ভাব হয় এমন হয়তো হয়েছে যে ধান কাটার সময় হঠাৎ করে ঝড় বৃষ্টি হলো সেই ধান সব মাঠে মারা গেল কিন্তু সেই যার কাছ থেকে জমি নিয়েছে সে তো শুনবে না সে তার টাকাটা ঠিক বুঝে নেবে এই সব করতে গিয়ে চাষবাস করতে গিয়ে মানুষ অনেকভাবে আত্মহত্যা করছে কিন্তু এই আত্মহত্যা এড়ানোর জন্য তারা চড়া সুদে গেই ও টাকা ধারও নিচ্ছে কিন্তু সেই টাকা ধার নিয়ে ফসল না যদি ঠিক করে উৎপন্ন হয় তাহলে তারা কীভাবে সেই টাকা শোধ করবে যার জন্য আমাদের এখানে কৃষকেরা আত্মহত্যা করে আর হেল্প লাইন আমাদের এখানে কোনো হেল্প লাইন নেই যে যাদের কাছ থেকে হেল্প নেওয়া যাবে একমাত্র সরকার থেকে যদি পঞ্চায়েতে কোনো হেল্প করে তবে কৃষকেরা সেই হেল্প পায় কোনো কোনো সময়ে কোনো কোনো বছর সরকার থেকে জমিতে ধান চাষের জন্য ধান দেয় কোনো কোনো সময় সার দেয় ওইটুকুই যা আমরা হেল্প পাই এছাড়া আমাদের হেল্প করার মতো কেউ নেই এবার জমি প্রাকৃতিক দুর্যোগ হলে সেখানে তো কারোর কিচ্ছু করার থাকে না কিন্তু তবুও মানুষ কী করবে সেই চাষবাসের ওপর নির্ভর করে কিন্তু তারা এইভাবে তো জীবিকা নির্বাহ করতে পারছে না সেই জন্য অনেকে আছে তারা কলকাতায় গিয়ে কোনো রকমভাবে কাজকর্ম করে তাদের সংসারটা চালানোর জন্য চেষ্টা করে থাকে